হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাপিদাই বলছি বলুন ও সেই নলগুলো পাল্টে দিয়ে গেছিলাম তো শুধু নলগুলো পাল্টানো হল তো আপনার আবার জল পড়ছে নল থেকে আমি বিকেলের দিকে যেতে পারবো এখন সকালে তো ফাঁকা হবে না এবার কলটা কি জল মানে জোরে পড়ছে না কি অল্প অল্প পড়ছে ওই গোড়া সব নলগুলোর গোড়াটা থেকেই পড়ছে না কি হচ্ছে মুখ দিকে পড়ছে জল ও মুখ দিয়ে যেগুলো পড়ছে সেগুলো মনে হচ্ছে নলটা নষ্ট হয়ে গেছে ওই প্যাঁচটা ঘোরানোর ওগুলো পাল্টাতে হবে আবার সকালের দিকে বলতে এগারোটা বারোটার আগে তো হবে না তাও টাইম হ্যাঁ নতুন কল হয়ে যাবে এবার একটু দামি লাগাতে হবে তাহলে দামি লাগালে সেটার গ্যারান্টি থাকবে যদি খারাপ হয়ে যায় তখন আপনি পাল্টাতে পারবেন আবার হুম ঠিক আছে আর তাহলে বারোটা একটার সময় বারোটা একটার সময় গেলে তো একবারে পাল্টে দিয়ে কাজটা করে চলে আসতাম তাহলে নলগুলো নিয়ে যাব কটা নলে জল পড়ছে কটা নলে জল পড়ছে সবগুলোই পাল্টাতে তো হবে কিছু করার নেই কারণ হচ্ছে এই এই প্যাঁচ কেটে গেলে ওটা রিপেয়ার করা যায় নি পাল্টাতেই হবে ঠিক আছে আর গোড়ার যেটা ভেঙেছে ওটা না পাল্টালেও চলবে ওটা আঠা দিয়ে চিপকে দিলে চলবে ওটা কি পাল্টাবো না হচ্ছে আঠা দিয়ে চিপকে দেবো নতুন হলে তো অবশ্যই ভালো হবে ঠিক আছে যাচ্ছি বারোটা দিক করে